হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি বলুন হ্যাঁ ভালো আছি হ্যাঁ আপনি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক চলছে হুম

আচ্ছা আপনাদের কি অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এখন এখনকার এখনকার কী বলুন তো ছেলে মেয়েরা এখনকার স্কুলের ইয়ে করে না বুঝেছেন তো সব প্রাইভেটের এই অ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কতো হ্যাঁ হুম হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ তাদের তাদের এটা নড়নড় হ্যাঁ তাদেরটা নষ্ট হচ্ছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ আমাদের ইস্কুলেও এই সমস্যা সেম এই হচ্ছে আপনাদের যা বললেন আমাদের স্কুলেও সেম সমস্যাই হচ্ছে এর থেকে কীভাবে ইয়ে পাওয়া যাই বলুন তো

হুম হুম

হ্যাঁ সে তো সে তো ওপর থেকে চাপ সে তো ওপর থেকে চাপ আছে ইয়ে করতে পারবেন না হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিএসসি প্রেসিডেন্টের এই রফিকবাবু রয়ে হ্যাঁ রফিকবাবু রয়েছে

হ্যাঁ

হুম হ্যাঁ আমা আমরাও সেভাবে সাপোর্ট পাচ্ছি না হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছেন দে হ্যাঁ বলুন

হুম

হ্যাঁ এটা কি বলুন তো ওই পলিটিকাল এ ঢুকে গেলে না আর স্কুলের মাস্টারদের কোনো এক্তিয়ারে থাকে না ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন এই পরিস্থিতিই চলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আবার পরে ফোন টোন হ্যাঁ রাখছি